বর্তমান যুগের সবচেয়ে বেশি ব্যবহৃত অ্যাপ্স হলো গুগল এছাড়াও ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ ইন্সটাগ্রাম টুইটার এগুলিও রয়েছে এবং স্মার্টফোনের বেশ কিছু সুবিধা ও অসুবিধা হলো সুবিধার মধ্যে বিভিন্ন স্মার্টফোনের দ্বারা আমরা যোগাযোগ ব্যবস্থার উন্নতি করতে পেরেছি এছাড়াও কোনো ব্যাঙ্ক থেকে টাকা লেনদেন বা অন্যান্য বিভিন্ন ফর্ম ফিলআপ বা বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়া যায় অসুবিধাগুলির ক্ষেত্রে হলো এর থেকে আপনার বিভিন্ন তথ্য চুরি বা হ্যাকিংয়ের মতো ঘটনা ঘটতে পারে এছাড়াও এর অপব্যবহারের দ্বারা বা অত্যধিক ব্যবহারের ফলে মানুষের শরীর ও মনে একটা প্রভাব পড়তে পারে এবং মানুষ অলস ও কর্মবিমুখ হয়ে পড়তে পারে ফলে সুবিধা এবং অসুবিধা দুটোই রয়েছে অসুবিধাগুলি দূর করে সুবিধাগুলি গ্রহণ করা উচিৎ